ছবি তো তুলি তো হচ্ছে কি বাড়িতে তো ফোন থাকে না যখন আমার স্বামী থাকে সেই সময় ছবি তুলি এবং জিজ্ঞাসা করি যে কীভাবে ছবিটা ফটোটা তুললে ভালো হবে কীভাবে কী হবে আমার একটা বোন আছে তার বলি মনি দেখ কীরকম করে ফটো তুললে ভালো হবে ও একটু জুম করে কীরকম করে একটু ফিল্টার মিল্টার মেরে তুলে দেয় সেরকমই তুলি কেন আমরা অত ফোনের বিষয়ে জানি না আমরা বাড়ির বউ আমরা তো আর ফটোগ্রাফার না যে কীরকম করে ফটো তোলে কিংবা ফটো তুলতে হবে আমরা তো জানি না তো আমরা জিজ্ঞাসা করি আমরা জানি না আমরা একটা বাড়ির বউ কেন আমাদের কাছে তো ওসব ফোন থাকে না ফোন কখন থাকে রাত্রিবেলা থাকে যখন বাড়ি আসে ওই যখন আমার বর বাড়িতে আসে তখনই থাকে তো অত আমরা ফটো তুলি না জানিও না তো যেটুকু মানে দরকার জিজ্ঞাসা করে নিই বলি জিজ্ঞাসা কললে ওটুকুর মধ্যেই